রান্না করার জন্য সময় ব্যয় সেভাবে নির্ধারণ করা তো সম্ভব নয় বিভিন্ন রান্নার জন্য বিভিন্ন সময় লাগে মানে রান্না বিশেষে সময়ের খরচ কতটা হবে সেটা নির্ভর করে আমি এরকম সময় ব্যয়কারী রেসিপি করে থাকি মাঝে মাঝে কিন্তু রেসিপির জটিলতা না জেনে করি না সমস্তটা জেনে রেসিপি রেসিপির যদি খুব জটিলতা থাকে তাহলে আমি সেই রান্না করি না আর মোটামুটি একটা করা যাবে বা উপকরণগুলো সহজপ্রাপ্য সেরকম রান্নাই করে থাকি এক্ষেত্রে সময়ই ব্যয়ের ব্যাপারে যদি বলা হয় তাহলে যদি অন্যান্যরাও সাহায্য করে তাহলে সময় ব্যয়টা কম হয় আর যদি একা হাতে সবটা করতে হয় তাহলে সময় বেশি খরচ হয় সেটা নির্ভর করে পরিস্থিতির উপর রান্নার উপকরণের সহজলভ্যতার উপর এবং আমার নিজের কতটা ধৈর্য্য সহকারে আমি রান্নাটা করতে পারব তার উপর